আমার মা বাবা দশম শ্রেণী উত্তীর্ণ পাস দাদু দিদাও দাদু দিদার শিক্ষা সেভাবে পুঁথিগত শিক্ষা সেভাবে ছিল না তাদের কাছে ডিগ্রি ছিল না কী তারা যখন ছোটো ছিল তাদের ভালো শিক্ষার সুযোগ ছিল কিন্তু তারা আর্থিক আর্থিকগত আর্থিকগত দিক থেকে তারা যেহেতু দুর্বল ছিল তাই সেখানে তারা ভালো শিক্ষার সুযোগ পায়নি তারা সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ ছিল একটা আর্থিক সমস্যা পরিবারের খুব ছোটোবেলা থেকেই পরিবারের দায়িত্ব তুলে নেওয়া এইগুলো চ্যালেঞ্জ ছিল এবং এই দৃশ্যটি পরবর্তীকালে অর্থাৎ আমাদের প্রজন্মে এটা উন্নত অবশ্যই হয়েছে এক এখন বর্তমানে আমরা শিক্ষাগত দিক থেকে অনেকটাই উন্নতি করতে পেরেছি এই দৃশ্যটার উন্নতির জন্য অবশ্যই বাবা মার অবদান গুরুত্বপূর্ণ তারা যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন পড়াশোনার দিক থেকে তাদের আর্থিক সাহায্য মানসিক সাহায্য না থাকলে এটা কখনোই সম্ভব হতো না